সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় অর্থনীতি এবং বিকাশ হচ্ছে বিভিন্নভাবে বেড়েছে এবং প্রগতি করেছে আর্থিক সংকট ব্যবস্থাপনা যেমন সাম্প্রতিক বছরগুলিতে ভারতের আর্থিক সংকটের ব্যবস্থাপনার পরিষ্কার উন্নয়ন দেখা যাচ্ছে সরকারি নিয়ন্ত্রনবিহীন বাজেট আর্থিক পূর্ণ প্রাপ্তির পথে পরিশ্রম এবং বিশেষজ্ঞদের পরামর্শ ব্যবহার করে আর্থিক অবস্থা সম্পর্কে পরিশ্রম করা হয়েছে এছাড়াও নতুন আর্থিক নীতি উৎবাদন এবং প্রবর্তন করা হয়েছে যা উদার উদ্যোগের যেগুলো ব্যাংক এবং বাজারের প্রবর্তন সহজ করেছে আর বিনিয়োগ এবং বাণিজ্যের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলিতে ভারত একটি সক্ষম বাজার হিসাবে উন্নয়ন পেয়েছে